সকলেরই ছোটবেলার অনেক স্মৃতি থাকে মূল্যবান আমারও কিছু রয়েছে যেমন সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা বন্ধুরা মিলে সকলে ভোরবেলায় ছুটতে বেরোতাম তখন অনেক বন্ধুদের সাথে সময় কাটত কত যে আনন্দ কত স্মৃতি সেগুলো এখনও মনে পরে সকালবেলায় ছুটে আসার পরে ছুটে এসেই তাড়াহুড়ো করে বেড়িয়ে যাওয়া টিউশন টিউশনে বেরিয়ে গিয়ে বন্ধুদের জন্য ওয়েট দাঁড়িয়ে থাকা বন্ধুদের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে ফোন ঘাঁটা বন্ধুরা আসার পরে সবাই মিলে টিউশনে গেলাম টিউশনে গিয়ে মাস্টারমশাইয়ের কথা না শুনে গণ্ডগোল করা টিউশনে ছুটির পরে ঘুরতে যাওয়ার নাম করে কোথাও গিয়ে আড্ডা মারা আরও যে কত কি তারপরে স্কুল যেতাম স্কুল গিয়ে মাস্টারমশাইয়ের কোন কথাই শুনতাম না সারাদিন শুধু মাঠে হো হো করে ঘুরতাম পড়াশোনার কথা বললেই তখন দূরে দূরে ছুটতাম পড়াশোনা থেকে তারপরে আরও দুপুরবেলায় হয়তো কোনোদিন ছুটির দিনে পুকুরে স্নান করতে যেতাম বন্ধুরা সবাই মিলে একসাথে স্নান করতে গিয়ে পুকুরে নামতাম তো দশটার সময় উঠতাম সেই কখন যে দুপুর দুটোর পরে তার ঠিক নেই মা আসতো লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকত তখন আরও কত ভালো লাগ তখন সে দিনগুলো এখন মনে পরে আরও কত ভালো লাগে তারপর বিকেল হলেই ক্রিকেট খেলতে যাওয়া মাঠের মধ্যে সব বন্ধুরা মিলে একসাথে ক্রিকেট খেলতাম ক্রিকেট খেলা নিয়ে কিছু একটা সমস্যা হলেই ব্যাট ভেঙে দেওয়া পিচ খুঁড়ে দেওয়া আরও কত কি যে করতাম সেগুলো এখন মনে পড়লে খুবই আনন্দ লাগে এখন যে বাচ্চাদের দেখি তখন সেই ছোটবেলার স্মৃতিগুলো জাগরিত হয়ে ওঠে আমাদের মধ্যে এখনও ভোরবেলা দেখি অনেক ছেলেরাই ছুটতে যায় তারাও স্কুলে যায় টিউশন যায় তাদেরকে দেখে তখন সেই স্মৃতিগুলো অনেক মনে পরে